আমি কাগজ কলম দিয়ে লেখাই সব থেকে বেশি পছন্দ করি তবে এখন যে কোনো সরকারি দপ্তরে কোনো ব্যাপারে দরখাস্ত করতে গেলে হাতে লেখা দরখাস্তের চেয়ে কোনো টাইপ রাইটারের কাছে বা কোনো ল্যাপটপ দ্বারা থেকে লেখাই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় হাতের লেখা দরখাস্ত এখন কোথাও প্রযোজ্য নয় সাম্প্রতিক বছরগুলিতে আমারা যেভাবে লেখালেখির কাজে নিযুক্ত হই তা একটি উল্লেকযোগ্য রূপান্তর ঘটেছে কেউ কলম দিয়ে কাগজে লিখতে পছন্দ করে বা ল্যাপটপ মোবাইল ডিভাইসে টাইপ করে পছন্দ করে কি না তা নিয়ে বহু পুরানো বিতর্ক এখন অনেক প্রাসঙ্গিকতা পেয়েছে লেখার ঐতিহ্যগত এবং ডিজিটাল উভয় প্রকারই তাদের অন্যান্য যোগ্যতা এবং সীমাবদ্ধতা রয়েছে পছন্দটি প্রায়শই ব্যক্তিগত পছন্দ এবং নিদিষ্ট প্রেক্ষাপতের প্রেক্ষাপটের ওপর নির্ভর করে যেখানে লেখা হচ্চে একটি কলম দিয়ে কাগজে লেখার ঐতিহ্যগত পদ্ধতিটি সেই সময়ে ফিরে আসে যখন নথিপত্রের আদর্শ ছিলো এটি একটি স্পর্শকাতর এবং সংবেদনশীল অভিজ্ঞতা প্রদান করে যা অনেকেই গভীরভাবে সন্তোষজনক বলে মনে করে হাত এবং কাগজের মদ্যে সংযোগ অনুপ্রেরণার উৎস হতে পারে একজনের চিন্তা ভাবনার সাথে ঘনিষ্ঠতার বোধকে উৎসাহিত করে হাতে লেখার ইচ্ছাকৃত একটি গতি আরো চিন্তাশীল এবং প্রতিফলিত লেখার প্রক্রিয়াকে উৎসাহিত করতে পারে যাই হোক এটি আধুনিক বিশ্বে এই ত্রুটিগুলি ছাড়া নয় কাগজের নথিগুলি সহজেই হারিয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বা সংগঠিত করা কঠিন হতে পারে এবং তাদের ডিজিটাল অনুসন্ধান এবং সম্পাদনা বৈশিষ্ট্যগুলির সুবিধার অভাব রয়েছে বিপরীতভাবে একটি ল্যাপটপ বা মোবাইল ডিভাইসে টাইপ করার ডিজিটাল যুগে লেখার প্রধান মোড হয়ে উঠেছে ডিজিটাল নথি সংরক্ষণ সংগটিত এবং ভাগ করার সহজতা আমাদের পাঠ্যের সাথে কাজ করার পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে দ্রুত সম্পাদনা এবং সংশোদন অনুলিপি এবং পেস্ট করার ক্ষমতা এবং অনলাইনে প্রচুর তথ্য অ্যাক্সেস করার ক্ষমতা লেখার প্রক্রিয়াটিকে আরো দক্ষ আরো গতিশীল করে তুলেছে কীবোর্ডের গতি এবং ব্যবহারের সহজতা উৎপাদনশীলতা বাড়াতে পারে বিশেষ করে যারা দক্ষ টাইপিস্ট তাদের জন্য যাই হোক এই সুবিধাটি কখনও কখনও একজনের কথার সাথে আরো ব্যক্তিগত এবং ইচ্ছাকৃত সংযোগের মূল্য আসতে পারে মোবাইল ডিভাইসের প্রসারণে যেতে যেতে লেখাকে আগের চেয়ে আরো অ্যাক্সেসযোগ্য করে তুলেছে মিটিংয়ের সময় নোট লেখা দীর্ঘ যাতায়াতের সময় একটি উপন্যাস রচনা করা বা বন্ধু এবং পরিবারকে দ্রুত বার্তা পাঠানো যাই হোক না কেনো স্মার্ট ফোনের বহনযোগ্যতা এখন সর্বব্যাপী লেখা এবং যোগাযোগের মধ্যে লাইনগুলোকে অস্পষ্ট করে দিয়েচে যাই হোক মোবাইল ডিভাইসের ছোটো স্ক্রিন এবং কিবোর্ডগুলোর যে চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং লেখার আরো নৈমিত্তিক বা তাড়াহুড়ো শৈলীর দিকে যেতে পারে এইভাবেই লেখার সাম্প্রতিককালে লেখার পরিবর্তন এনে দিয়েছে